আমাদের এখানে আমাদের যে জেলা এটা কিন্তু প্রাকৃতিক সম্পদে প্রচুরই পরিপূর্ণ তো এখানে কিন্তু প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা ব্যবসা যদি করতে চাই তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবসা করতে পারবো যেমন প্রাকৃতিক সম্পদের মধ্যে আপনাদের যদি আমি বলি তাহলে কিন্তু প্রথমেই আমি বলতে চাইবো যে সমুদ্রের মধ্যে যেটা একদম প্রাকৃতিকভাবে যে মাছগুলো তৈরি হয় সামুদ্রিক মাছগুলো এই সামুদ্রিক মাছগুলো কিন্তু তুলে আনে আনে এনে আমরা ব্যবসা করি কিন্তু সেগুলো আমরা কিন্তু সঠিকভাবে বা সঠিক বৈজ্ঞানিকভাবে নিয়ে আসতে পারি না যদি নিয়ে আসতে পারি থাহলে কিন্তু সেগুলো থেকে অনেক পরিমাণে আমরা ব্যবসায়িক ক্রিয়াকলাপ করতে পারবো এছাড়াও সমুদ্রের মধ্যে কিছু ছোটো খাটো গাছ পাওয়া যায় যেগুলো কিন্তু খুবই কাজের হ্যাঁ এগুলো থেকে কিন্তু আমরা ব্যবসা করতে পারি এবং গাছের কথা বলতে আমার মনে পড়ল যে যদি আমরা দেখি যে আমাদের বিভিন্ন ধরনের এখানে কিন্তু গাছ পাওয়া যায় যেটা থেকে কিন্তু যার কাঠ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবসা করতে পারি এছাড়া এই এগুলো থেকে বিভিন্ন ধরনের ধরুন আসবাবপত্র তৈরি এছাড়াও এগুলো থেকে অনেকেই অনেক মানুষ কিন্তু এখানকার এই গাছগুলোকে ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাগিয়ে থাকে তো এই গাছগুলোকে কিন্তু আমরা সেইভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপে কাজে লাগাতে পারি হ্যাঁ এবং এইক্ষেত্রে আমি বলবো যদি শুধুমাত্র গাছের কাঠ কেনো আমরা যদি গাছের পাতা দেখি দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রচুর গাছের পাতা ব্যবহার করে থাকি এমনি যেমন ধরুন শাল পাতা হ্যাঁ এই ধরনের কিছু পাতা রয়েছে যেগুলো কিন্তু বাজারে ভালো রকম মূল্য রয়েছে সেগুলোকে আমরা যদি বা ভালোভাবে ব্যবসার কাজে ব্যবহার করি থাহলে কিন্তু সেগুলোকে ব্যবসায়িক ক্রিয়াকলাপে কিন্তু ভালো রকমভাবে ব্যবহার করা যেতে পারে এছাড়াও আমাদের এখানে বিভিন্ন গাছের আঠা যেগুলো থেকে কিন্তু ঔষধ তৈরি হয় হ্যাঁ এবং আঠার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে রবার রবার কিন্তু আমাদের এখানে বিভিন্ন গাছে মানে রবার গাছের আঠা কিন্তু পাওয়া যায় তো সেগুলোকে কিন্তু আমরা ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে লাগাতে পারি এছাড়াও কিন্তু বিভিন্ন গাছের পাতা থেকে কিন্তু ঔষধ তৈরি হয় তো সেই গাছগুলো থেকে যদি আমরা বিভিন্নভাবে ব্যবহার করি ঠিকভাবে থাহলে হতে পারে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এখানে বিভিন্ন ধরনের জীব আছে যেগুলোর থেকে কিন্তু আমরা বেশ কিছু জিনিস পাই যেগুলো থেকে কিন্তু আমরা ওষুধ তৈরি কোত্তে পারি এবং সেগুলো কিন্তু রপ্তানির বাজারে ভালো রকম মূল্য রয়েছে কিন্তু সেগুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি থাহলে কিন্তু সেগুলো আমরা ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে লাগাতে পারি এছাড়াও আমরা যদি সেইভাবে দেখি তাহলে কিন্তু ধরুন আমাদের এখানে মধু যেমন এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে মৌমাছিরা একটা মধু যখন তৈরি করে সেই মধুটা যদি আমরা সঠিকভাবে আহরণ কোত্তে পারি তাহলে কিন্তু সেটা একটা ভালো রকম একদম প্রাকৃতিকভাবে পাওয়া মধু কিন্তু আমরা ব্যবসার কাজে লাগাতে পারি এবং তার কিন্তু বাজারে যথেষ্ট মূল্য রয়েছে এবং সেগুলোকে আমরা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারলে তাহলে সেটা ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে কিন্তু আমরা লাগাতে পারি হ্যাঁ এছাড়াও বিভিন্ন ধরনের ধরুন জীব রয়েছে যেগুলো থেকে কিন্তু যেমন ধরুন আমাদের এইখানে যেহেতু বনজঙ্গল রয়েছে তো সেখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কিছু প্রাণী রয়েছে তাদেরকে থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হ্যাঁ ওষুধ ফষুধ বানানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের তাদের তাদেরকে আমরা কাজে লাগাতে পারি এছাড়াও আমরা যদি দেখেন তাহলে আমাদের এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে সমুদ্রের জল আমাদের এখানে পাওয়া যায় তো সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় থাহলেও কিন্তু বিভিন্ন ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে আমরা সেটা ব্যবহার করতে পারি মূলত এখানে ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে কিন্তু আমরা বিভিন্ন প্রাকৃতিক সম্পদকেই ব্যবহার করতে পারি কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে তো আমার মনে হয় উদ্ভিদজাত যে দ্রব্যগুলোকে সেগুলোকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় থাহলে কিন্তু ব্যবসায়িক ক্রিয়াকলাপের কাজে বেশি ব্যবহার করা যেতে পারে